প্রতিদিনের কথোপকথনের যে বাংলা ভাষা আমরা যেহেতু পশ্চিম বাংলার মানুষ আমাদের বাংলা ভাষাটা বেশি ব্যবহার করা হয় এবং শহরের মানুষ এক রকম বাংলা ব্যবহার করে আবার গ্রামের মানুষ এক রকম বাংলা ব্যবহার করে তো আমি একজন গ্রামের ছেলে যেহেতু আমি গ্রামেরই ভাষা বেশিটা ব্যবহার করি এবং আমি দেখেছি যে গ্রামের ভাষাটা একটা কী রকম যেন যে কেউ যে কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছি আবার শহরের ভাষাটা হচ্ছে কোথায় যাচ্ছো এরকম আর কী ভাষা তো সেই বাংলা ভাষাটাকে আমরা একটা ভাষাকে খারাপভাবে যদি বলি তালে খারাপ শোনা যায় আবার ভালোভাবে বললে সেটাকে ভালোভাবেই শোনা যায় তো আমরা যেমন গুরুজনকে কোনো গুরুজনদের সঙ্গে কথা বললে আমরা বলি যে আপনি বলে কথা বলি যে আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কী করছেন এরকমভাবে আমরা ব্যবহার করি

ছোটোদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন আমরা বলি তুই কোথায় যাচ্ছিস বা তুই কী করছিস এরকমভাবেই মানুষ বাংলা ভাষাটাকে আমরা ব্যবহার করি বাংলা ভাষা আমাদের হচ্ছে মাতৃভাষা এই মাতৃভাষাটা যেমনভাবে ব্যবহার করা হয় ঠিক তেমনিভাবেই মানুষের আবার ভাল মন্দেরও দিক আছে তো মানুষ সেইভাবেই ব্যবহারগুলো করে তাছাড়া বাংলা ভাষার কিছু বাহ্ বাগধারা থাকে বা আছে যেমন আমরা বলি না যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে গেলে কোনো ঘটনার পরিস্থিতিতে পড়লে আমরা বলি যে নাচতে না জানলে উঠানের দোষ এরকমভাবে আমরা বাংলা ভাষাটাকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করি বা আরও বিভিন্নভাবে আমরা এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করি